হ্যালো কেমন আছো ওই আছি কোনো রকমে তা ছুটি কেমন কাটছে হ্যাঁ হ্যাঁ ট্রেনের যা অবস্থা আর বলার কথা নেই

হ্যাঁ সে তো আর বলার মতো নয় এত ভিড় এত ভিড় গা গলানোর জায়গা নেই

হ্যাঁ মানে বসে থেকে শুধু কানে হেডফোন গুঁজে বসে থাকো তাহালে আছে আর তবু ঠেলাঠেলি আবার হুম হ্যাঁ হ্যাঁ সবদিকে জ্বালা সমস্যা মানে

হ্যাঁ টিরেন ট্রেনের কোনো দিন ছুটি আছে আর ভিড় তো অনবরত হতেই আছে সেটা বলার বলার আছে তা যাবে কোথায় বলছো নাকি এখন যাবে না ট্রেনের ভিড় দেখে ভয় লেগে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও ঠিক আছে যাও ঠিক আছে হুঁ হ্যাঁ পরে হ্যাঁ ঠিক আছে রাখছি হ্যাঁ